হ্যাঁ বলুন দিদি লস হচ্ছে বলতে জিনিসের দাম তো দিদি অনেক আমাদের দোকানে তো জিনিসের দাম একটু একটু বেশিই করে দেওয়া আছে না এবার যখন বিক্রি করার সময় যখন কোনো আমাদের খদ্দের আসে দোকানের মধ্যে তখন একটু লেস করতে চাইছে যে এই শাড়িটা একটু কম দাম হলে ভালো হতো এই চুড়িদারের দামটা একটু কম হলে ভালো হতো এবার আমাদের তো ব্র্যান্ডেড মাল না তাহলে এবার আমি তো কমাতে পারছি না সেই অনুযায়ী পাশের দোকানে কম দাম পাচ্ছে তাই জন্য পাশের দোকান থেকে নিয়ে নিচ্ছে জিনিসটা তার জন্য আমাদের একটু লস হচ্ছে এবার আমি কী করবো বলুন দিদি আপনার জিনিসের দাম তো বাইশশো চব্বিশশো আঠেরোশো দু হাজার পাঁচশো এবারে এই দাম অনুযায়ী আমাকে যদি বলে যে একবারে হাজার পঞ্চাশ টাকায় দিতে আমি তো সেই অনুযায়ী আপনার জিনিসের লোকসান করতে পারবো না সেই অনুযায়ী আমি রিস্ক নিয়ে এবার দেখুন দিদি আপনি তো মন্তেশ্বরে থাকেন না আপনি তো বর্ধমানের এই দোকানে থাকেন আমাকে তো মন্তেশ্বরের দোকানটা একাই সামলাতে হয় এবার সেই অনুযায়ী আমি জিনিসের দাম নয় আমি দু একশো টাকা কমাতে পারবো কিন্তু আপনার তো এত বড় ক্ষতি তো আমি করতে পারবো না সেই অনুযায়ী ব্র্যান্ডেড কোম্পানি থেকে একটু যদি ওরই মধ্যে যদি আমরা একটু কমার দামি জিনিসটাকে যদি নর্মাল অনুযায়ী দাম অনুযায়ী বিক্রি করি সেটা একটু বেশি ভালো হতো না কারণ আমাদের পাশে যে দোকানে রয়েছে ওখানে আমাদের মতো সেরকম ব্র্যান্ডেড কোম্পানি নয় ঠিকই কিন্তু তাদের দোকানে যে নিউ নিউ কালেকশনগুলো আসছে সেগুলো তো ভালো বিক্রি হচ্ছে আমি বলছিলাম দিদি যে দামটা একটু আমাদের মিডিয়াম দামের মধ্যে রাখলে কী হয় আমাদের বিক্রেতা যারা রয়েছে তারাও ঠিক মতো দামে কিনতে পারবে আমাদেরও কোনো সংশয় হবে না যে দামটা একটু বেশি রয়েছে আমরা একটু বেশি কমে কমে দিয়ে ফেললাম এটাও মনে হবে না আমাদের মনে হয় যে দামটা ঠিক একটা মিড্ল দামে রাখা উচিত যাতে না আমাদের লস হবে না আমাদের তারপরে আমাদের দোকানে আমাদের দোকানে নিউ নিউ যেই কালেকশনগুলো রয়েছে যেমন আমাদের কসমেটিক্সে যেই নতুন শাড়িগুলো রয়েছে যেগুলো এম্ব্রয়ডারির কাজ তারপরে নতুন নতুন যে চুড়িদারের পিসগুলো সেগুলো তো আমাদের দোকানের মধ্যে পড়েই রয়েছে গত দু বছর ধরে সেগুলো পড়েই রয়েছে বিক্রি হচ্ছেই না আমাদের কারণ অত আমাদের তো হাই লেভেলের দাম দেওয়া রয়েছে না এবার একটা মিড্ল মানুষ যে কিনবে তার তো একটা সাশ্রয়ের মধ্যে আসতে হবে যে আমি এই তিন হাজার টাকা দামের কুর্তিটা কিনতে পারবো এই দু হাজার টাকা দামের শাড়িটা কিনতে পারবো দেখুন বিক্রি যে একবারে হচ্ছে না তা নয় বিক্রি হচ্ছে যেমন ওই ধরুন নাইটি আর ছোট ছোট কুর্তি বাচ্চাদের ছোট জামা তারপরে ধরুন এই ছেলেদের নর্মাল গেঞ্জি সেগুলো ধরুন নর্মাল বিক্রি হচ্ছে কিন্তু আমি বলতে চাইছি কী যে আপনার যে লসের ব্যাপারটা যেমন এম্ব্রয়ডারির যেই শাড়িগুলো রয়েছে এম্ব্রয়ডারির চুড়িদারগুলো যেগুলো রয়েছে তারপরে অতিরিক্ত হাই লেভেল যেই ছেলেদের জামাগুলো রয়েছে সেইগুলো বিক্রি হতে চাইছে না কারণ ওগুলো অতিরিক্ত দামে রয়েছে যেমন দু হাজার তিন হাজার সাড়ে তিন হাজার ওই জিনিসগুলো না দেখুন আমি আপনার দোকানের কর্মচারী আমি তো বলতে পারি না যে আপনি একবারে একদম লো রেঞ্জে দাম করে দিন সেটা না মানে একটা মিড্ল রেঞ্জের মধ্যে দাম করলে সেটা আমাদেরও লাভ হবে আবার পাশের দোকানে যে বিক্রি হচ্ছে ওটা আমরা দেখছি সেটা আমাদের দোকানেও বিক্রিটা হবে আর আপনারও তো লাভ হবে সেই দোকানে তো আমিও তো কর্মচারী তাই না আমার কি দোকানের ক্ষতি হলে বা লস হলে আমি আমার কি ভালো আপনি চিন্তাভাবনা করুন আর আমাদের দামগুলো একটু নর্মাল করে দেওয়ার চেষ্টা করুন যাতে আমাদের জিনিসগুলো বিক্রি হয় হ্যাঁ ঠিক আছে